আমি গ্রামের গৃহবধূ আমি ব্যায়াম করি সকালে উঠে ব্যায়াম করি আমি ও লম্ফ নিয়ে ছুটি না হেঁটে চলে বেড়াই আমি ছুটতে পারি না আমার বয়স হয়েছে বয়স হয়েছে আর ছুটতে পারি না তো সং কাজকর্ম একটু ধীরে ধীরে করি আর কি এই নিয়ে জীবন এই নিয়ে আমরা চলি থাকি আর যাই হোক এইসব কাজকর্ম করতে করতে সময় চলে যায় আমরা লম্ফ নিয়ে ছুটিও না হেঁটে চলে বেড়াই আর এই নিয়ে আমাদের সব কিছু সংসার ধর্ম কাজকর্ম এইসব করতে করতে সময় চলে যায় এই সব কাজকর্ম করি আর এটা ওটা সেটা করতে করতে সময় চলে যায় আমরা ছুটতে পারি না